ভ্রমণ করার সময় অনেক সময় আমি সাংস্কৃতিক শক কোনো দিন অনুভব করিনি বরঞ্চ সাংস্কৃতিক শান্তি লাভ করেছি এবং সংস্কৃতি উপভোগ করেছি যথা শান্তিনিকেতনে যাওয়ার সমায় যখন ওখানে ওখানকার লোকাল বাসিন্দার পুরো পরিবার মানে বর বউ আর ছেলে মেয়ে বোধহয় চারজন ওরা ছিল আর আমরাও আমি ছিলাম আমার বৌমা ছিল আমার নাতিবাবু ছিল আমার ভাইপো ছিল তো ওদের সাথেই আমরাও চারদিকে ওদের ওই যে একটা ঠাকুর থাকে মাঝখানে ওর চারদিকে ঘুরে ঘুরে ডান্স করতে করতে গান বাজনা করতে করতে ওদের সাথেই মিলেমিশে খুব আনন্দ হয়েছে এবং কোথাও আমার এটা করতে পরিচালনা করতে বা ওদের সাথে যোগ দিতে আমাকে ভালোই লেগেছিল এবং এরকম শান্তিনিকেতন ছাড়াও আরও আমি অনেক এরকম অনেক গ্রামের দিকে ওদের সাথে মিলেমিশে ওদের সাংস্কৃতিক এতে ভাগ নিয়েছিলাম এবং তাতে আমার অনেক আত্মতুষ্টি হয়েছিল